হ্যালো ড্রাইভারবাবু আপনি কোথায় আছেন আমি আপনার ক্যাবটা যে বুক করেছিলাম আমি তো আজকে বাইরে একটু যাব আপনাকে বুক করেছিলাম তা আপনি কোথায় আছেন ও আপনি তো দক্ষিণ দিকে আছেন আরামবাগ সাইড দক্ষিণ দিকে আছেন ঠিক আছে আমি একটু যাব বাইরের দিকে তাই বলেছিলাম তো তার দেরি হচ্ছে সে জন্য আপনাকে তার প্রেক্ষিতে একটি ক্যাবটি অটো বুক করেছেন সেই ক্যাব ড্রাইভারকে কল করছি তাই পিক আপ করতে বলছি কারণ আমার দেরি হয়ে যাবে আপনি কখন আসবেন আমাকে এখান থেকে তুলে নিয়ে আপনাকে যেতে হবে আমি দেরি দেখেই ফোন করলাম কিছু মাইন্ড করবেন না কারণ দেরি দেখেই ফোন করলাম আপনি যত তাড়াতাড়ি শীঘ্রই পারুন এসে আমাকে নিয়ে যেতে হবে কারণ আমাকে এই টাইমের মধ্যে সেখানে পৌঁছাতে হবে আপনার অবস্থানটা যত্রতত্র যেখানেই আছেন আমাকে সেটাই আপনি আমাকে বলে পাঠান কারণ আমি হচ্ছে সেটাই নোট মানে সেই টাইমটা বুঝতে পারব আপনি যেখানেই থাকেন আমাকে সেই টাইমটা বলে দিন কারণ আমি সেটা হলে বুঝতে পারব যে আপনি কত দূরে আসছেন কোথায় আছেন কারণ আমাকে এই টাইমের মধ্যেই আমার অফিসে পৌঁছতে হবে আপনি না আসলে আমাকে অন্য একটি ক্যাব বুক করে নিতে হবে কারণ আমাকে এই টাইমের মধ্যেই পৌঁছাতে হবে আপনার কোনো আসার সময়ের তো ঠিক নেই তাই আমি আপনাকে ফোন করলাম কারণ আপনি আমাকে পিক আপ করে নিয়ে যাবেন বলেছিলেন সেটাও হয়নি তাই আমি আপনাকে তাড়াতাড়ি ফোন করলাম কারণ অবস্থানটা কোথায় আছে আমাকে ঠিকঠাক বলে দিন